আমাকে যদি তোমরা জিজ্ঞাসা করো যে আমার সবথেকে বেশি কী করতে ভালো লাগে তাহলে আমি বলবো যে আমার সবথেকে ঘুরতে যেতে ভালো লাগে আমি যদি পৃথিবীর সব জায়গায় যেতে পারি তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করব তো আমি কোথায় কোথায় গিয়েছি সেটা আমি তোমাদেরকে প্রথমে বলি আমি দিল্লি ঘুরতে গিয়েছি বাইকে করে দীঘা গিয়েছি পুরীতে গিয়েছি এবং রাত্রে আমি কলকাতাতেও গিয়েছি এইসব জায়গাগুলোতে আমি ঘুরেছি এবং প্রচণ্ড এনজয়ও করেছি আর আমার ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে যেটা সবথেকে সব মানে যে জায়গায় আমার যাওয়ার ইচ্ছে আছে সেটা হলো দার্জিলিং আমার অনেক দিনের স্বপ্ন সেখানে যাওয়ার আশা করছি ভবিষ্যতে কোনো একটা দিন আসবে যেখানে আমি মানে দার্জিলিং যেতে পারবো তো দার্জিলিং দার্জিলিং যাওয়ার হচ্ছে একটাই কারণ হলো আমার দার্জিলিং হচ্ছে একটা অপূর্ব জায়গা এখন তো তোমরা সবাই জানো যে সোশ্যাল মিডিয়ার যুগ হয়ে গেছে এখন জানো সবাই যে যারা দার্জিলিং যায় যেখানেই যাক না কেন কম বেশি সবাই হচ্ছে ব্লগ বানায় তো আমি অনেকগুলো দার্জিলিং যারা যারা গেছে আমি ব্লগ দেখেছি তো তারা যা দার্জিলিং গিয়ে যে উপভোগটা করেছে সেই উপভোগটা আমি করতে চাই তো তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো যে কী উপভোগ কী এমন আছে সেখানে আছে তোমরা জানো যে দার্জিলিংয়ে চা বাগান আছে ওখানে ঘন জঙ্গল রয়েছে যে জঙ্গলে মানে যে জঙ্গলের পাশ থেকে তার ভেতর থেকে বলা যেতে পারে তার মাঝখান থেকে একটা রাস্তা একটা রাস্তায় গেছে দুধারে জঙ্গল এবার তুমি যদি দার্জ দার্জিলিংয়ে জঙ্গলে যদি যাও তাহলে তোমার হয়তো অনেক জীবজন্তুর সাথে দেখাও হয়ে যেতে পারে যেটা তুমি সামনা সামনি হয়তো টিভিতে দেখো কিন্তু এবার তুমি সামনা সামনি সেটা দেখবে অপূর্ব একটা জায়গা যেখানে আমি সত্যিই যেতে চাই সেখানে একটা পাহাড় রয়েছে পাহাড়ে করে মানে বাইকে করে আমি পাহাড়ের রাস্তা দিয়ে যেতে চাই আমি দারুণ একটা এনজয় করতে চাই সেখানকার দৃশ্যটা আমি উপভোগ করতে চাই দার্জিলিংয়ে তো যা যারা গেছে তারাই ভালো বলতে পারবে যে দার্জিলিংটা কত সুন্দর জায়গা কত ভালো জায়গা একটা তো দার্জিলিংয়ে গেলে আমি শুনেছি আমার বন্ধুদের কাছে দার্জিলিংয়ে একবার গেলে নাকি বারবার যেতে ইচ্ছে করে তো আমার খুব ইচ্ছে যে আমি দার্জিলিংয়ে যাবো দার্জিলিংয়ে অনেক কিছু দেখার আছে অনেক কিছু আর অভয়া অরণ্য আছে যেই জায়গাগুলোর নাম আমি তোমাদেরকে বলছি জলদাপাড়া গরুমাড়া বেতলা লাদাখ আমি দার্জিলিংয়ে গেলে তো এগুলো অবশ্যই যাবো তোমরা যদি কোনো দিন যাও যাওয়ার চেষ্টা করো তাহলে তোমরাও যে যেতে পারো আমার সাথে কন্ট্যাক্টও করতে পারো তাহলে আমরা একসাথে সবাই মিলে যেতে পারি আমার একটা স্বপ্ন তোমরা বলতে পারো দার্জিলিং যাওয়ার দারুণ একটা দৃশ্য তার মানে দার্জিলিংকে কী বলবো তোমাদেরকে দার্জিলিংয়ের গাছপালা মানে একটা সবুজে ঢাকা বলা যেতে পারে একটা সবুজে মানে পর্দা লাগানো দার্জিলিংকে শুধু যেদিকে যাবে সেইদিকেই হচ্ছে সবুজ গাছপালা পাহাড় ঝর্না ঝর্নার জল এগুলো সব দেখতে পাবে আর ব্লগে এখন সবাই দার্জিলিং বলো যেখানেই বলো না কেন সবাই এখন গেলে সবাই ব্লগই বানায় তারপর ফটো শ্যুট করে তো দার্জিলিং একটা বেস্ট জায়গা আমার মনে হয় যে তোমরা ফটো শ্যুট করতেও পারবে দারুণ দারুণ স্মৃতি রাখতে পারবে দার্জিলিংয়ে গেলে আর যেটা বলার আছে যে রেকমেন্ড আমি করবো যে যে জায়গাগুলো যাওয়ার জন্য তোমরা দিল্লি যেতে পারো দীঘা যেতে পারো পুরীতে যেতে পারো দীঘা অপুর্ব যারা সমুদ্র ভালোবাসে তারা দীঘা পুরী অবশ্যই যেতে পারো তোমরা জগন্নাথকে দর্শনও করে আসতে পারো দিল্লিতে যদি যাও দিল্লিতে গেলে তোমরা লাল কেল্লা দেখতে পাবে তারপরে লোটাস টেম্পেল দেখতে পারবে রাজঘাট দেখতে পারবে ম দিল্লিতে অনেক কিছু দিল্লির জায়গাটাও বেশ সুন্দর অনেক অনেক সুন্দর দিল্লির জায়গা তোমরা দেখে শেষ করতে পারবে ওখানে অনেক সুন্দর সুন্দর মন্দিরও রয়েছে যেগুলোর নাম আমি খুব মানে সবকটা তোমাদেরকে বলতে পারছি না তবে লোটাস টেম্পল রয়েছে রাজঘাটে তো যেতে পারো লাল কেল্লা আছে তারপর ইন্ডিয়া গেট আছে তোমরা ইন্ডিয়া গেটের নাম তো শুনেইছো হ্যাঁ ইন্ডিয়া গেট আছে ই ইন্ডিয়া গেটে তোমরা রিলসও বানাতে পারো ব্লগও বানাতে পারো সব কিছুই করতে পারো ওখানে অনেক কিছু এসে দিল্লি জায়গাটাও খুব সুন্দর দার্জিলিং জায়গাটা আমার দার্জিলিং প্রথমে আগে তো আমি যেতে চাই দিল্লি তো গিয়েইছি কিন্তু এবার আমি দার্জিলিং যেতে চাই দার্জিলিং গিয়ে ফের আমি আবার দিল্লি যেতে চাই আমি তো ঘুরতে খুব ভালোবাসি তোমরাও যদি ঘুরতে ভালোবাসো তাহলে তোমরা নতুন নতুন জায়গায় গিয়ে ঘুরে আসতে পারো এখন তোমাদের পাশে রয়েছে আমাদের দার্জিলিং রয়েছে দীঘা রয়েছে এইগুলো আগে তোমরা ঘুরে এসো তারপর দার্জিলিং যেও

আর অবশ্যই দার্জিলিং গেলে জলদাপাড়া গরুমাড়া বেতলা লাদাখ এগুলো তো যাবেই আর দিল্লিতে তোমার দিল্লি বলো দীঘা বলো পুরী বলো এইগুলো তো আমি রেকমেন্ড হিসেবে তোমাদেরকে বলবো এই জায়গাগুলোর নাম বলবই এই জায়গাগুলোতে তোমরা যাবে অবশ্যই আমি গিয়েছি আমি জানি তোমরাও উপভোগ করো তোমরাও এনজয় করো জগন্নাথের ঠাকুর দর্শন করে এসো সমুদ্র স্নান করে এসো সব কিছু এই জায়গা